হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি বলো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পিন্টু দা কালকে আমাকে বলছেন ব্যা বের করার জন্যে হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিন্দামণি মাঠে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পৌঁছাতে হবে একটু একটু আগে আমাদের যেতে হবে নাহলে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের নিয়ে যাবো তাই তো ও আচ্ছা দেখেন আমিস তো সব প্যারেন্টসদের আগে থেকেই বলা হয়ে গেছে ম্যাসেজ করে দাওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে যে সব যাতে প্রজাতন্ত্র দিবসে যাতে সব বাচ্চারা ই থাকে উপস্থিত থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উম আচ্ছা ব্যা আপনি কি ব্যাগদের জন্য বলে দিয়েছেন কাউকে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ব্যাচগুলো ব্যাচগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ তাহলে কালকে স্কুলে এসেই কথা বলি হ্যাঁ হ্যাঁ